হ্যাঁ কে বলছেন হ্যাঁ এটা ঝাড়গ্রামের একটা নার্সারি হ্যাঁ এই নার্সারিতে মোটামুটি সব ধরনের গাছই পাওয়া যায় ফুলগাছ ফলের গাছ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ফলের গাছ পাওয়া যায় বলুন হ্যাঁ হ্যাঁ আমগাছ শুধু আম্রপালি নয় প্রায় সব ধরনেরই এখানে ফজলি ইত্যাদি আমের গাছ আছে কিন্তু হচ্ছে সবই খুব অল্প ছোটো থেকেই প্রচুর আম ধরবে আর পেয়ারা গাছ ছাড়াও লেবু কাগজি লেবুর গাছ আছে খুব সুন্দর খুব ছোটো থেকে প্রচুর ফল ধরে মোটামুটি আপনি একশো টাকার মধ্যেই পেয়ে যাবেন কাগজি লেবুর গাছটা আমগাছটা আপনার একটু দাম বেশি পড়বে তবে খুব বেশি নয় ওই একশো তিরিশ চল্লিশ এইরকম পাবেন এবারে দামিও আছে আর আপনি বিনপুর থেকে বলছেন তো আমার নার্সারি থেকে খুব একটা দূরে নয় তাহলে আপনি এসে একবার দেখে যেতে পারতেন বাড়িতে ঠিকানাটা দিয়ে দিন বাড়িতে যে পাঠিয়ে দেবো আপনি এসে একটু দেখে কোন গাছগুলো নিতেন একটু পছন্দ করে গেলে ভালো হত আমি যে গাছগুলো দেবো আপনার ঠিক পছন্দ হবে কি না সেই জন্য আমার একটু খারাপ লাগছে তবে এক কাজ করতে পারেন আপনি যাকে পাঠাবেন গাছগুলো যদি বলে যান তাহলে হচ্ছে সব দিয়ে দেবো আর আপনার পরে ফেরত দিয়ে আপনি পাল্টেও নিয়ে যেতে পারেন হ্যাঁ ফোনপেতেও নিই আর যে নিতে আসবে তার হাতে দিলেও হবে আচ্ছা ঠিক আছে গাছ যখন বললেন আমি ফুলগাছ এবং কিছু ফলের গাছ দিচ্ছি আপনি লাগিয়ে দেখুন যে কেমন হয় আশা করি ভালোই হবে যেহেতু আপনি বিশ্বাস করে বলছেন আমি দিয়েই দেবো একবার লাগিয়ে দেখুন তারপর আবার নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ডিসকাউন্ট তো কিছু আছেই এখানে সব সময়ই প্রায় সব কাস্টমারকেই দেওয়া হয়ে থাকে কিছু কিছু তা আপনি যদি বেশি গাছ নেবেন আবার পরেও পরের কথা পরে তো আপনি নিয়ে দেখুন আমি এখানে মোটামুটি ডিসকাউন্ট দিয়ে করে দেবো হুম আপনি তো ফুল ফলের গাছ সবই বললেন মোটামুটি হাজার বারোশো টাকার মতো দিয়ে পাঠাবেন আপনি আর নাহলে আমি গাছগুলো দিই দিয়ে আপনাকে ফোন করব এবং ফোনপে নাম্বার দেবো আপনি পাঠিয়ে দেবেন ঠিক আছে রাখছি